হ্যাঁ আমি মনে করি মিডিয়া এবং শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষা পর্যাপ্ত পরিমাণে প্রতিনিধিত্ব অবশ্যই করে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করি আমরা বাংলা ভাষায় যথেষ্ট ভালো বুঝতে পারি বাংলা ভাষার মতো অন্য কোনো ভাষা আমরা এতোটা সুন্দরভাবে বুঝতে এবং পড়তে পারি না বাংলা ভাষা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যেকটি ক্ষেত্রে বা প্রত্যেকটি বিষয়েই এবং শিক্ষা ব্যবস্থায় অবশ্যই বাংলা ভাষা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বাংলায় পড়া এবং লেখা যতোটা পরিমাণ সুন্দরভাবে নিতে পারি অন্যান্য ভাষাগুলো ঠিকভাবে নিতে পারি না বাংলায় আমাদের পড়াশোনা বুঝতেও সুবিধা হয় অন্যান্য ভাষার তুলনায় তা ছাড়া মিডিয়ার ক্ষেত্রে যদি প্রত্যেকটি খবরাখবর মিডিয়াকে অন্য ভা কোনো ভাষায় দেখানো হয় তখন আমরা প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খনভাবে বুঝতে পারি না কিন্তু যদি প্রত্যেকটি বিষয় আমরা বাংলা ভাষায় সব কিছু দেখতে পাই আমরা প্রত্যেকটি বিষয় খুব সহজেই পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারি এভাবে বাংলা ভাষা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিনিধিত্ব করে থাকে মিডিয়া এবং শিক্ষাকে